আমি যে বোটের হেডফোনটা কিনেছিলাম সেটার আওয়াজ খুবই সুন্দর খুবই পরিষ্কার এবং আমি যদি কখনও গাড়ি চালাই বা এরকম কোনও অন্য কাজ করি সেই অবস্থাতেও আমি যদি কাউর আমি যার সাথে কথা বলছি সেও আমার আওয়াজ পুরো স্পষ্ট শুনতে পায় এবং তিনি যদি কিছু বলেন সেটাও আমি একদম স্পষ্ট শুনতে পাই এবং বোটের হেডফোনটা দেখতেও খুব সুন্দর এবং আপনারা যদি আমার অভিজ্ঞতার কথা জানতে চান তাহলে আমি বলব সবাইকে ব্যবহার করা উচিত বোটের হেডফোন খুবই ভালো সবাই ব্যবহার করুন এইটাই বলব